আমি অনেকবার উল্কা দেখেছি এবং উল্কাপাত যে আমি দেখেছি একদিন আমি সন্ধ্যাবেলায় যখন বাড়ি থেকে বাজার থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি আকাশে দেখেছিলাম একটি উল্কা পড়তে এবং তখন আমার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল তখন আমার মনটা খুবই আনন্দে ভরে গিয়েছিল যে আমি যখন প্রথমবার উল্কা দেখেছিলাম তখন আমি যে উল্কাপাত দেখেছি তখন আমার মনটা খুবই ভালো ছিল এবং উল্কাপাত দেখার ফলে এবং তখন মনটা খুবই ভালো লেগেছিল কারণ উল্কাপাত সবাই দেখতে পায় না এবং সবসময় দেখা দেয় না সেই জন্য আমি একবার প্রথমবার দেখেছিলাম বলে আমার মনটা খুবই খুশি হয়েছিল এবং উল্কাটি দেখার ফলে আমি সেখানে চেয়েছিলাম অনেক কিছুই মনের কথা বলেছিলাম বা মনের যা আশা চাওয়া পাওয়া সেগুলি চেয়েছিলাম